আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম ভালো এসেছিল খুবই ভালো এসেছিল কিন্তু দ্বিতীয়বার যখন আমি একটা কুর্তি অর্ডার করেছি খুবই বাজে এসেছে রংটা তো খুবই বাজে এসেছে যেই রংটা দিয়েছিলাম সেটা তো একদমই মিল খাচ্ছে না আর মানে শোয়ে যখন কুর্তিটা পরেছি তখন লুজ হয়ে গিয়েছে একদম ফিটিংস হয়নি আমি যেই সাইজটা দিয়েছিলাম ওটা এসেছে কিন্তু সাইজটার সঙ্গে আমার মানে ভুলভাল এসে গিয়েছে আর হাতার জায়গায় ফুটোও আছে আমি বুঝতে পারি মানে বুঝতে পারছি না যে আমার অর্ডার দেওয়াটা ঠিক হয়নি নাকি আমি আমি কিছু বুঝতে পারছি না এবার যখন আমি একটুখানি অর্ডারটা করব আপনারা একটু খেয়াল করবেন আমার যেন কুর্তিটা ভালো আসে তাহলে আমি আবার পরবর্তীকালে ভালো ভালো জিনিস আমি অর্ডার করতে পারি আশা করি আপনারা একটু ভালো দেবেন